আমার কোনো পোষা প্রাণী নেই আমি পোষা প্রাণী পছন্দ করি না বিকি কারণ পোষা প্রাণী রাখলে তাদের পরিচর্যা করতে হয় তাদের রোগ অসুখ হলে বিভিন্ন পরিচর্যা করতে হয় ইত্যাদি ধরনের কাজ আমি ভালোবাসি না তাই আমি পোষা প্রাণী পছন্দ করি না